পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের উন্নয়ন বলতে আমাদের হসপিটালগুলোতে যেগুলো আগে মায়েরা যখন গর্ভপাতের সময় হসপিটালে যেত লাইন দিতে হতো কত ভিড় হতো সেগুলো এখন আর হচ্ছে না সেখানকার গার্ডেরা ভালোই সকলকে দেখাশোনা করছে ভিড়ভাট্টা হওয়ার পরে সেগুলোকে হ্যান্ডেল করছে হ্যাঁ তারা সকলকেই ভালোভাবে দেখছে সবগুলো দিকে নজর রাখছে আর পশ্চিমবঙ্গের যেগুলো গর্ভবতী মায়েরা যখন আশাদের দিয়ে যাওয়ার সময় হয় আশারা আসে এবং তাদের খরচাপাতি তারাই করে দেয় যখন টাকা পয়সা লাগে সমস্ত কিছু তারা দেখভাল করে অ্যাম্বুল্যান্স ডাকা থেকে সমস্ত কিছু তারাই দেখাশুনো করে তারা ডেকে হসপিটালে নিয়ে যায় এবং সুস্থভাবে সমস্ত চিকিৎসা সম্পন্ন করে